পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এখন প্রাথমিক স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত একদমই খারাপ হয়ে গিয়েছে এখনকার বইগুলো আগেকার বইয়ের থেকে পরিবর্তন করে নতুনত্ব দেওয়া হয়েছে সেই নতুনত্বকে আমি অন্তত গ্রহণ করতে পারিনি আমার মনে হয় পুরনো সময়ে যেসব বইগুলো ছিল সেসব বইগুলো যদি এখনকার দিনে ছাত্র ছাত্রীরা পড়ত তাহলে হতে পারে অনেক শিখতে পারত ওদের এখন না স্কুলে পরীক্ষা হয় না কিছু ওমনিভাবে পড়াশোনা হয় অনুশীলনী স্কুলে ঠিকঠাকভাবে হয় না ওদেরকে সব বাড়িতে করতে দেওয়া চাপ দেওয়া হয় বাড়িতে মানে ওরা তো নিজেরা করতে পারে না এর ফলে শুধুমাত্র টিউশন তার ফলে ওদের টিউশনের জন্য অনেক সময়টা নষ্ট হয়ে যায় এবং স্কুলে গিয়ে ওদের কিছুই কাজ হয় না স্কুল শুধু ওরা উপস্থিতির জন্য যায় যেন ওদেরকে পরীক্ষাতে বসতে দেওয়া হয় এই সমস্ত জিনিস শিক্ষা ব্যবস্থা থেকে তুলে দেওয়া দরকার এবং ভালো করে পরিকাঠামো করতে গেলে ভালো ধরনের শিক্ষক শিক্ষিকার মান রাখতে হবে যারা ওখানে গিয়ে ভালোভাবে পড়াতে হবে যেন ওদেরকে আর না টিউশনের দরকার পড়ে এই সব বাড়িতে পড়ার জন্য ওদের একজনের সাহায্য লাগবেই সেই সাহায্য ওরা বাইরের একজন শিক্ষকের কাছ থেকে নেয় যিনি বাড়িতে পড়াতে আসেন বা ওনারা যেয়ে পড়ে সেই সে সবের ফলে ওদের সময়ও নষ্ট হয় এবং ওরা ঠিকঠাকভাবে কিছু শিখতেও পারে না স্কুলে অনিয়মিত পরীক্ষার জন্য অনেক কিছু ওদের জীবনে পরিবর্তন হয়ে পড়েছে আগে পরীক্ষা নেওয়া হতো কিছু মাস পর পর কিন্তু এখন অনেক দিন পর পরই পরীক্ষা নেওয়া হয় আর প্রশ্নপত্রের মান দিন দিন খারাপ হয়ে চলেছে এখনকার শিক্ষায় যত দিন যাচ্ছে তত একটা একটা করে অধ্যায় বাদ দেওয়া হচ্ছে এখন সরকারের কথা হচ্ছে যে মুঘল সম্রাট তুলে দেবে ওরা যদি মুঘল সাম্রাজ্য সম্পর্কে না জানতে পারে তাহলে তাজমহলের ইতিহাস কীভাবে পড়বে এইভাবে সরকারি স্কুলের পরিকাঠামো থেকে দিন দিন সব কিছুই বেরিয়ে যাচ্ছে এবং ছাত্র ছাত্রীরা এসব স্কুল থেকে ভালোভাবে কিছু শিক্ষা পাচ্ছে না এখনকার এদের খরচ দক্ষতা অনেকটাই কম সরকারি স্কুলে কিন্তু তাও ওদের বাইরে যে প্রাইভেট এসব নিতে হয় গৃহ শিক্ষকের প্রয়োজন পড়ে সেই সবে ওদের টাকা অনেক খরচ হয়ে যায় আমার মনে হয় যে সরকারি স্কুলে এমনভাবে বাচ্চাদেরকে পড়ানো উচিত যেন ওদের আর গৃহশিক্ষকের না দরকার হয় ওদের এই মূল্যবান সময়টাকে নষ্ট না করে আপনারা স্কুলে যদি কিছু শেখান তাহলে ওরা বাড়িতে এসে ওই জিনিসটাকে পড়লে আরও নিজেদের অন্য কিছুর চাহিদা পূরণের জন্য অনেক কাজ ওরা করতে পারবে